আশেপাশের জায়গা বা শহর বলতে কলকাতাকে আমি ভ্রমণ করেছি অনেকবার তার কারণ সেখানে চিড়িয়াখানা যাদুঘর বিড়লা তারামণ্ডল নিকো পার্ক এগুলি আমার খুব ভালো লাগে কিন্তু এগুলি দেখতে যাওয়ার জন্য আমি অনেকবার অনেক চ্যালেঞ্জের মুখে পড়েছি তার কারণ এখান থেকে যেতে গেলে আমাকে ট্রেন ধরে যেতে হয় কিন্তু ট্রেনে এত ভিড় থাকে সকালের দিকে যে পা ফেলার শুধু জায়গা থাকে না কিন্তু আমি তাও জেদের বশে পড়ে আমি যাবই এটা ভেবে নিয়ে যতই ভিড় থাকুক না কেন সেই ট্রেনে আমি ওঠার চেষ্টা করি এবং সেই ট্রেনেই আমি যথা সময়ে গিয়ে পৌঁছাই পৌঁছে গোটা শহর আমি ভ্রমণ করি এবং আমার যে পছন্দের জায়গাগুলি সেই জায়গাগুলিতে যে ঘুরি এবং দেখি